মাছ ধরার জন্য মানে নৌকা ব্যবহার করা হয় আমাদের নৌকা বলতে বড়ো নৌকা কাচের বড়ো নৌকা দিয়ে আমরা নদীতে মাছ ধরতে যাই আর মানে মানে বড়ো বলতে কী বলুন তো যেন ওই ট্রলারে মাছ ধরে ওগুলো বড়ো ব্যবসায়ীরা ওরা বড়ো ব্যবসায়ী বলতে ওরা সেই সাগরে টাগরে মাছ ধরতে যায় ট্রলার দিয়ে ওগুলো প্রচণ্ড মাছ হয় ওই কারণে ওরাও ট্রলার দিয়ে মাছ ধর আর ওই সব জায়গায় তোলার না হলে হবে না আর আমরা ছোটোখাটো নদীতে মাছ ধরি যখন ছোটো ছোটো নৌকা বা বড়ো বড়ো নৌকা দিয়ে আমরা মাছ ধরি ট্রলারে যখন মাছ ধরে প্রচণ্ড মাছ হয় আর অনেক লোক থাকতে হয় ট্রলারে এক আধজনের কাজ না ওখানে চার পাঁচজননকে থাকতে হয় ট্রলারে ট্রলারে মাছ ধরার জন্য ওই মাছগুলো যখন পড়ে সবাই সামলাতে হয় অন্ধ্রে অন্ধ্র গেলো অনেক মাছ পড়লো ট্রলারে মাছ ধরতে গেলে সেই সময় ওরা সবাই মিলে হাতাহাতি করে মাছগুলো নিয়ে নৌকাতে ট্রলারে তুলে গুছিয়ে ড্রামের ভেতরে আটকে দিলো আর দিয়ে ওরা আবার ভর্তি ড্রাম ভর্তি হয়ে গেলে আবার ওরা চলে আসে ট্রলারে মাছ ধরা হয় আর মানে এই ছোটোখাটো নদীতে বলতে এই ক্যানিং নদী যে নদী ওই ক্যানিং নদী আছে আমাদের কাছাকাছি আরদি সোনাখালী নদী আছে এইসব মাছ মাছ ধরতে গেলে বড়ো নৌকার দরকার বড়ো নৌকাতে মাছ ধরা হয় ট্রলারে করে মাছ গেলে মাছ পড়ে বা ওখানেও তিনজন থেকে চারজন থাকতে হয় দুজন খুব কমই যায় চারজনই যায় বেশিরভাগ ওই সে ওখানে বড়ো নৌকা দিয়ে মাছ ধরতে গেলে সেই মাছগুলো যখন ধরা হয় ধরে বাড়ি আনলো বা বাজারে বিক্রি করে দিল ভালো দাম পায় নদীতে মা মাছ ধরতে গেলে এইভাবে মাছগুলো ধরতে হয় নৌকাতে মাছ ধরতে গেলে আর মানে এমনি খেলা জাল ফেললে ওখানে পড়ে না নৌকা দিয়েই মাছ ধরতে হয় নদীতে মাছ ধরতে গেলে নৌকা বা ওই ট্রলার লাগে ওই দিয়ে মাছ ধরলে হয়ে যায় মালিকদের পুষিয়ে যায়